পশুদের হাত থেকে ফসলকে রক্ষা করার জন্য আমি আমার জমির চারপাশে বেড়া দেব এবং আরও নজরদারি রাখব যাতে পশুরা সেই বেড়া টপকে জমির ভিতরে প্রবেশ না করতে পারে আর প্রবেশ না করতে পারলে ফসল নষ্ট হবে না আর তাছাড়াও কিছু কিছু জায়গায় নজরদারি রাখলে পশুরা সেখান থেকে এড়িয়ে যাবে আর জমির মাঝে মাঝে আমি একটি করে খড়ের কুশকাঠ দিয়ে মানুষ তৈরি করব সেই মানুষ তৈরি করে জমির মাঝখানে লাগিয়ে দেব এতেও অনেকটা রক্ষা পাওয়া যায় এই অভিযানগুলি চালিয়েই আমি নানা ধরনের ক্ষতির হাত থেকে কিছুটা পরিমাণে রক্ষা করতে পারব